কথা আছে অবসর সময় সঠিকভাবে ব্যবহার করো তাহলে অবসর সময়কে আমরা যদি বাগানের কাজে যদি ইউজ করি তাহলে দেখা যাবে যে আমাদের কিন্তু কী করবে মনঃ সাধনটা কিন্তু বেড়ে যায় অর্থাৎ সেই দিকে শুধু সেই দিকেই বাড়তে থাকে তাহলে বাগান যে একটা তৈরি করতে গেলে কী করা যায় যে বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা বাগান তৈরি করতে গেলে প্রথমেই প্রয়োজন হয়ে থাকে যে একটা কী না যে জায়গাটা আমরা বাগান তৈরি করবো সেই জায়গাটার কী করা হয় মাটিগুলোকে যে আছে সেটাকে তো সুন্দর করে কোপাতে হয় তালে সেই কোপানোর জন্য দরকার হয় কী না একটা বেশ সুন্দর ধারালোযুক্ত একটি কোদাল যে কোদাল দিয়ে মাটিকে কে বড়ো আকার মাটিটা কী হয় না মানে উত্তোলিত হয় সেই উত্তোলিত হওয়ার পরেই আবার সে মাটিকে কী করা হয় না সুন্দর করে আবার ছোটো ছোটো ছোটো ছোটো করে মাটিকে কা কী করতে হয় ছোটো ছোটো হ্যাঁ টুকরো টুকরো করতে হয় ঢেলাকে ছোটো ছোটো করতে হয় যে কারণে কী হয় না গাছ লাগাতে আমাদের সুবিধা হয় এর পরে ঢিলাটাকে যখন বেশ হয়ে গেলো সুন্দর ছোটো ছোটো ঢিলায় পরিণত পরই প্রয়োজন হবে কী না একটা বালতি যে বালতি দিয়ে কী করা হয় জল তোলা হয় যে জল দিয়ে কী করা হয় না মাটিগুলো যে ছোটো ছোটো ঢিলা মাটিগুলো বড়ো থেকে ঢিলা মাটি আমরা তৈরি করেছি ছোটো ছোটো ঢিলা সেই ঢিলা কী করা হয় কী ভাঙা হয় ভেঙে এরপরে কী করা হয় না জল ফেলে সেগুলো সুন্দরভাবে কী ভরভরে হয়ে যায় একেবারে এর পরে কী করা হয় না একটা আরও একটা ছোটো কাস্তে মতো যাকে বলছে আমরা দা বাঙালি ভাষায় আমরা দা বলি দা দিয়ে কী করা হয় না ওই গর্ত ছোটো ছোটো গর্ত করা হয় যেখানে চারা গাছগুলোকে আমরা রোপ বাগানে চারা রোপন করবো সেই চারা গাছগুলোকে রোপন ও লাগানোর পরে আবার কী করা হয় না একটু আবার কী করা হয় না ঔষধ একটুস একটি কোথাও পরিবেশন আমাকে গিয়ে দিতে হয় যার যে কারণে কী করা হয় না বিভিন্ন পোকা মাকড় যাতে গাছ চারা গাছটাকে না কেটে ফেলতে পারে সেই জন্য কী করা হয় না ওষুধ আমাদেরকে দিতে হয় আর সেই ওষুধ দিতে গেলেই যে যন্ত্রের ব্যবহার করা হয় সেটা হলো দা স্প্রে